পাখি দেখতে খুবই ভালো লাগে পাখির কিচিমিচি আওয়াজ শুনি ভোরবেলা ঘুম ভাঙে গ্রাম অঞ্চলে আমরা সবসময় পাখি দেখতে পাই বাড়িতে যেমন পায়রা পাখি আমরা পালন করি টিয়া পাখি পালন করি এমনকি আমাদের গ্রাম অঞ্চলে অনেক কথা শোনা যায় যেমন জোড়া শালিক দেখলে নাকি সারাটা দিন ভালো কাটে মনোবাসনা অনেকেই মনে করে যে মনোবাসনা পূর্ণ হয় একটা শালিক দেখলে অনেক লোক মনে করে সেটা নাকি খুব খারাপ এটা মানুষ মনে করে কাক যেমন কাক বাড়িতে ডাক দিলে সেটাকেও অনেক মানুষ কুসংস্কার মনে করে কিন্তু বাস্তবে সেটা না কারণ সেটা প্রাচীন যুগের অনেক লোক আগেকার দিনের মানুষ সেটাকে মনে করে কিন্তু পাখি আমাদের এমনই একটা সেটা সৌন্দর্য বাড়ির অনেক সৌন্দর্য যেমন পায়রা পাখি পায়রায় বাড়িতে উঠানেই ঘোরাফেরা করলে সেটার অনেক সৌন্দর্য দেখা যায়